হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখন তো অনেকরকমের কালেকশন আছে বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে আপনার কি দরকার হ্যাঁ কি লাগবে বলুন হ্যাঁ হ্যাঁ বড়োদের তো ভালো ভ্যারাইটি মাল এইখানে এসছে যেটা আপনার চাই সেটা আপনি নিতে পারেন প্রাইসও ঠিক করে দেব ঠিক আছে আপনি খালি চয়েস করুন এখানে আপনার বিভিন্ন সাইজের পাবেন আপনি এল নিন এম নিন যেটা আপনার সাইজ সেটা নিয়ে নেবেন এক্সএল আছে হ্যাঁ আছে সব রকমের আছে কটনেরও আছে এরকমও আছে

আচ্ছা হ্যাঁ কটনের জামা তো অনেক রকমেরই পাবেন আপনি হাফও পাবেন ফুল পাবেন যেরকম যেটা আপনার লাগবে আর কি আপনার সাইজের মধ্যে যেটা প্যান্ট আপনার এই জিন্স আছে এরকম প্লেন ইয়ে আছে তারপরে আপনার মাখন জিন্সের মতো আছে সব কিছুই আছে দেখে নেবেন কটনেরও প্যান্ট আছে কটনেরও আছে এগুলো আপনার জেনারেলি আপনার আটশো থেকে শুরু আর মোটামোটি ষোলোশো সতেরোশো রেঞ্জের মধ্যে আছে পাঁচশো থেকে ষোলোশো সতেরোশোর মধ্যে আপনি পাবেন যেরকম আপনার চয়েস হ্যাঁ নিশ্চই নিশ্চই তো আমরা তো করি আপনি তো জানেন পুরনো কাস্টমার আবার আপনাকে বলার কি আছে বলুন তাহলে বলার কিছু আছে বলুন আপনি তো পুরানো কাস্টমার আবার নতুন কাস্টমার হলে সে না হয় বলত আপনাকে অবশ্যই করব আপনি আসুন না আসুন না আমি করে দেব হ্যাঁ না না না সে চিন্তা নেই আমার তরফ থেকে যতটা হয় আমি করে দেব ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আসুন হ্যাঁ আপনি আসুন চয়েস করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন না আসুন আমরা করে দেব কোনো অসুবিধা নেই না ঠিক আছে আপনি আসুন আপনি আসুন আমরা যত যথাসাধ্য যতটা হোক আপনার জন্য করব চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ মহিলাদের আপনার চুড়িদার পাবেন শাড়ি পাবেন সমস্ত রকমের যেগুলো লাগে সবই পাবেন আন্ডারওয়্যার সবরকমই পাবেন যা লাগবে আপনার সবই পাবেন আপনি আসুন আমরা করে দেব ঠিক আছে আপনার কোনো চিন্তা নেই ঠিক আছে আসুন ওকে ওকে হ্যাঁ নমস্কার হ্যাঁ